আমাদের মধ্যে একটি পরিচিত নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনী যেরকম আমাদের কাছে পরিচিত তার চিত্র সম্পর্কেও আমরা কমবেশি সবাই জানি তার যে বাড়ি আছে জোড়াসাঁকোতে সেখানে এবং বিশ্বভারতী শান্তিনিকেতন এসব জায়গাতেও তার চিত্রর অনেক আর্ট গ্যালারি টাইপের করা আছে সেখানে আমরা দেখতে পাই তার চিত্রগুলো যেরকম বিগত বছরে আমি গিয়েছিলাম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে সেখানে তার আঁকা অনেক চিত্রই এখনও রয়েছে যেগুলো দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি এবং আমি আপনাদের সকলকেই অনুরোধ করব যে আপনারা অবশ্যই যাবেন এবং তার চিত্রগুলো দেখে নিজের মনকে আনন্দিত করবেন